হ্যাঁ প্লাম্বারের মিস্ত্রি বলছেন হ্যাঁ আপনি যে আপনি যে কাজটা আগে করে দিয়ে গেলেন সেখান থেকে তো আবার ফেটে জল বেরোচ্ছে আপনি কী কাজ করে দিয়ে গেলেন ওই যে রাসবিহারী রাসবিহারীতে সিক্সটি বাই ওয়ান আরে মিস্তিরি তুমি কী কাজ করে দিয়ে গেলে সেই আমার পাইপটা ফেটে আবার জল পড়ে যাচ্ছে হ্যাঁ তো ফেটে গেছে না ফেটে গেলে আমি কি তোমাকে ফোন করছি আমি জানি না কী করলে কী হবে তুমি আমাকে সারিয়ে দিয়ে যাও কখন আসছো সেইটা বলো কালকে এলে হবে না

তুমি আজকেই আসো নাহলে আমার খুব অসুবিধে হচ্ছে জলে ভেসে যাচ্ছে চারিদিকে দেরি হলেও তুমি আসো আচ্ছা তুমি কটা নাগাদ আসতে পারবে কটা নাগাদ আসতে পারবে আচ্ছা ঠিক আছে ওই টাইমেই চলে আসো নাহলে আমার খুব অসুবিধে হচ্ছে আসলে আমার খুব উপকার হবে হ্যাঁ হ্যাঁ এখানে অ্যাভেলেবেল পাবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা তোমার কী কী লাগ তোমার কী কী লাগবে বলো তাহলে আমি যদি জোগাড় করে রাখতে পারি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি আসো ঠিক আছে রাখলাম হ্যাঁ হ্যাঁ